আমার মতে যারা পশু যারা পশু ব্যবসা করতে চায় বা পশু পশু ব্যবসা করতে চায় বা পশু কিনে এনে বাড়িতে বড়ো করে বড়ো করে বিক্রি করতে চায় তারা তাদের মতে আমার মতে তারা নিয়ে আসুক গরুর ছোটো থেকে গরু ছোটো থেকে ব ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত অনেক গরুকে অনেক যত্ন নিতে হয় যেমন যেমন খোল খাইয়ে খড় খাইয়ে ঘাস খাইয়ে আরও যেসব আমরা যেসব সবজি চাষ করি সেসব সবজির খোসা এরকমই এরকমই অনেক জিনিস এরকমই অনেক জিনিস খাইয়ে গরু গরু বা কোনো যে কোনো পশু পোষার পুষলে যেমন বাইরে যেমন বাইরের দেশ থেকে বাইরের দেশ থেকে যদি উট উট বা গাধা এনে যদি আমাদের এখানে যদি যদি পালন করা হয় যদি পালন করা হয় তাহলে সে তো সে তো মরে যাবে সে তো আর বেঁচে থাকবে না তাই যে আমাদের এখানে আমাদের এখানে আবহাওয়া আমাদের এখানে আবহাওয়া সে সহ্য করতে পারবে না তারা সেই যে প্রাণীগুলো সহ্য করতে পারবে না ওই জন্য করে বাইরের দেশের কোনো প্রাণী আমাদের এদশে আনলে আমাদের এদশে আনলে কোনো কোনো সব কোনো লাভ হবে না কারণ পশুগুলো আমাদের এখানের আবহাওয়া সহ্য করতে পারবে না যেখানকার আবহাওয়া যেখানকার আবহাওয়া সেখানকার পশু পাখি সে সেখানে সেরকম আবহাওয়াতেই ভালো ভালো বেঁচে থাকতে পারবে আর সরকারি সরকারি স্কিম বলতে সাহায্য সরকারি আমাদের আর আম সরকারি যারা পশুপালনের ব্যবসা করছে তাদেরকে কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না কারণ যদিও বা দেয় যদিও বা দেয় তাহলে আমাদের আশেপাশের যে নেতারা আছে কমরেডরা আছে তারা তারা সব খেয়ে নিচ্ছে আমাদেরকে গ আমাদের যা যারা পশু পালন করছে পশু চাষবাস করছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এই কারণে এই কারণে ওরকমভাবে পোষা যাচ্ছে না আর আর আমার দাবি যে আমার আমার দাবি যে পোষাটি পশুটিকে ভালো করে ভালো করে যেমন ঈদের আগে ঈদের আগে যেন একটা গরু ছোটোবেলা থেকে ছোটো থেকে বড়ো ছোটো থেকে বড়ো করে ভালো করে খাইয়ে দাইয়ে ভালো করে বড়ো করে ঈদের আগে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক ভালো টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায় আবার যে গাই গরুগুলো হয় তারা তারা তাদের তাদেরকে বড়ো করে বা তাদেরকে অনেক ভালো ভালো খাবার খাইয়ে বড়ো করে আবার বড়ো করে বাচ্চা দিয়ে আবার সেই দুধ যে দুধ বিক্রি করা দুধ দুধ দেয় সেই দুধ দুধ থেকে ছানা করে অনেক বড়ো ছানার মিষ্টির ব্যবসা করতে পারি এরকমভাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় চাষবাস পশুপালন করলে